স্বাস্থ্য সেবার জন্য অপর্যাপ্ত বিমা সমস্যাকে রাজ্য সরকার খুব ভালোভাবে মোকাবিলা করেছেন যেমন স্বাস্থ্য সাথী কার্ড করেছেন যাতে কোনো হাসপাতালে বা কোনো নার্সিং হোমে কোনো রোগীকে বিনা পয়সায় বা পয়সার অভাবে মারা না যেতে হয় বা চিকিৎসা না হয় এই জন্য রাজ্য সরকার স্বাস্থ্য স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেছে যাতে আমাদের দেশের লোক যে সমস্ত গরীব দুঃখী লোক রয়েছে তারা হাসপাতালে বা নার্সিং হোমে এসে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারেন এবং রোগীটি সুস্থ হতে পারেন এই জন্য আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য সাথী কার্ড খুব তাড়াতাড়ি চালু করেছেন এটি শুধু আমাদের একটা জায়গাতে নয় পুরো গোটা রাজ্য জুড়েই এই স্বাস্থ্য সাথী কার্ড বিশেষভাবে প্রচলিত রয়েছেন আর এতে এর ফলে ডাক্তারেরাও বিনা পয়সাতে রোগীদের চিকিৎসা করছেন আর এতে গরীব দুঃখীরাও খুব ভালোভাবে উপকৃত হয়েছে ধনীদেরও খুব কম পয়সাতে চিকিৎসা হয়ে যায়